আমি এই সরকারের কাছ থেকে স্থানীয় প্রতিনিধিদের হিসাবে কথা বলতে গেলে এমএলএ এম পির কাছে একটাই আবেদন করতে চাই যে স্থানীয় লোকেরা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাগুলি যেন ঠিকঠাক হয় অর্থাৎ রাস্তায় এরকম দেখা যাচ্ছে যে সব জায়গায় খাদ ভাঙাচোরা রয়েছে এবং সেখান থেকে সেই জায়গাটিকে ঠিকঠাক করার জন্য আমাদের এমএলএ এমপি যারা থাকে তাদের তো সরকারি ফান্ড থেকে কিছু টাকা আসে সেই টাকার ফান্ড থেকে যদি আমাদের স্থানীয় যে এলাকার যে রাস্তা করেছে সেগুলি যেন ঠিক করে দেয় তারপরে এখানে নানা ধরনের কিছু পরিমাণে বৃত্তিমূলক যে কাজগুলি আসে অর্থাৎ একশো দিনের কাজ হতে পারে বা কোনো একটি বড় প্রজেক্ট হতে পারে যেটা সরকারি তরফ থেকে দেওয়া হয় প্রতিটা স্থানীয় এলাকার মানুষদের যাতে তারা একটু আর্থিক দিক দিয়ে একটু উন্নতি করতে পারে সেই ব্যবস্থাগুলি যেন প্রতি মাসে মাসে যেন তার দিতে থাকে যাতে সব মানুষের কিছু না কিছু একটু আর্থিক সঙ্কটটা দূর হয় এবং তাছাড়া যে বিভিন্ন রকম মাসিক যে একটা কাজ যদি হতে পারে অর্থাৎ আশেপাশে যারা খুব গরিব মানুষ যারা চাষবাস করে খায় তাদের জন্য একটু যদি উন্নতির ব্যবস্থা করে দিলে আরো ভালো হয় অর্থাৎ সব মিলিয়ে একটু আর্থিক সঙ্কটের দিকগুলিকে যদি একটু ঠিক করে দেওয়া হয় রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে বা যাদের ঘর বাড়ি হতে পারছে না তাদেরকে একটু দেখে শুনে তাদের যাতে অনুদানটা তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাগুলি করে দেওয়া হয় যাতে তারা ঘরটি ঠিক মতো করতে পারে এমনকি তাদের যদি কোনো চাষবাসে অসুবিধা থাকে কোনো যদি কোনো জিনিস কিনতে না পারে ট্র্যাক্টর থেকে শুরু করে চাষবাসের কোনো জিনিস সেগুলি যাতে তারা ঠিকঠাকভাবে পেতে পারে সেইগুলির ব্যবস্থা যাতে করতে পারে সেই দিকগুলি যেন দেখতে পারে সরকার এই জিনিসগুলি যাতে করলে সেগুলিই আমি এমএলএ এম পির কাছে একটু প্রার্থনা জানাতে চাই যেন তারা গরিব মানুষদের কোনো হক না মেরে ঠিকঠাকভাবে যেন সব কটা কাজ করে দেয়